সাগরে আমরা যেভাবে মাছ ধরতে যাই এই ধরুন জেলেরা নৌকা নিয়ে যায় জাল পাটা ধরে আরও ওদের কী কী কৌশল আছে সেগুলো আমাদের সেইগুলো কৌশল নিয়ে ব্যবহার করে মাছ ধরে বাজার আমাদের বড় বাজার আছে বড় বাজার আছে বলতে সামান্য মানে সেরকম দামে বিক্রি করতে পারি না ঠিকই সেরকম দাম দেয় না অন্য কেউ এই ধরুন মাছের রেট যেরকম হয় তার থেকে দু পাঁচ টাকা কম দেয় এরকম ধরুন আমরা বিক্রি করি মাছ আর মানে মাছ ধরতে খুবই কষ্ট হয় সারা দিন জাল পাটা ধরি নদী সাগরে নেমে সারা দিন খাই না দাই না ওই জাল ধরে মাছ মারি সেই মাছ বিক্রি করি বড় বাজারে গিয়ে বিক্রি করার পরে আমরা তারপরে দু মুঠো ভাত খাই এরকম